আমি আমার খামারের আর্থিক দিক উন্নতির জন্য নানা রকভাবে পরিকল্পনা করি যেমন কখন কোন ফসল চাষ করা হবে সেই ফসলগুলো আগে পরিকল্পনা করি সেই মত ঋতুভিত্তিক চাষ করা হয় যেমন গ্রীষ্মকালে নানা ধরনের সবজি উচ্ছে ঝিঙে কুমড়ো বরবটি ইত্যাদি ফসলের চাষ করি বর্ষাকালে বর্ষার সবজি চাষ করা হয় শীতকালে শীতের সবজি চাষ করা হয় যেমন বেগুন ফুলকপি বাঁধাকপি বীন্স টমেটো মটরশুটি ইত্যাদি এখানে আমি কৃষি ঋণ গ্রহণ করি আমার কিষাণ ক্রেডিট কার্ড আছে সেখান থেকে ঋতুভিত্তিক ফসলের জন্য ঋণ পাওয়া যায়